আমি মাতৃভাষার বই অনেক পড়েছি কিন্তু মাতৃভাষার চেয়ে অন্য ভাষাতেও একটি বই পড়েছি কিন্তু সেই বইটা পড়ে আমি তেমন কিছু শিখতে পারি নি কারণ মাতৃভাষার উপরে আমার বেশি দক্ষতা আর আমার মাতৃভাষা বাংলা যেহেতু সে বাংলা ভাষায় আমি একটি বই পড়েছিলাম সেটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা সেই গল্পটি পড়ে আমার খুব ভালো লেগেছিলো সেটি আমাদের বাস্তব জীবনের সঙ্গে প্রচুর মিল ছিলো সেই কারণে আমি বলছি প্রতেক্যেই যেন একবার করে হলেও এই বইটা পড়ে এ বইটা পড়লে খুব ভালো লাগবে এতে অনেক কিছু জানা যাবে